হ্যাঁ আমি কখনও কখনও বাংলা ভাষা কথা বলতে বা লিখতে অসুবিধার সম্মুখীন হয়েছি এর কারণ হল বাংলা একটি জটিল ভাষা যা অনেকগুলি শব্দ নিয়ে তৈরী হয় এবং বাক্যাংশের সাথে আমি এখনও শিখছি এবং উন্নতি করছি কিন্তু আমি কখনও কখনও ভুল করি কারণ বাংলা একটি অত্যন্ত জটিল শ মানে শব্দ যার ফলে এটি অনেক জায়গায় লিখতে বানান করতে ভুল হয় আমি কখনও কখনও শব্দের অর্থ ভুল বুঝি উদাহরণ স্বরূপ আমি ভুল এবং মিস এর মধ্যে পার্থক্য করতে ভুল পারি আমি কখনও কখনও বাক্যাংশের সঠিক গঠন ভুল করি উদাহরণ স্বরূপ আমি তোমাকে ভালোবাসি বলতে চাইলে আমি তোমাকে ভালোবাসি বলতে পারি আমি কখনও কখনও শব্দের সঠিক উচ্চারণ করতে পারি না বিভিন্ন জটিল জটিল শব্দগুলিকে উচ্চারণ করতে আমার অনেক দেরি হয় উদাহরণ স্বরূপ আমি আমি বলতে চাইলে আমি বলতে পারি আমি এই অসুবিদাগুলিকে কাটিয়ে উঠতে এবং বাংলা ভাষার দক্ষতা উন্নত করতে কাজ করছি আমি বাংলা ভাষার উপরে আরও বেশি পাঠ্য এবং কোডের ওপর প্রশিক্ষণ নিচ্ছি যার ফলে বাংলা ভাষা আমার কাছে অত্যন্ত সহজ হয়ে ওঠে এবং একজন বাং বাংলাভাষী হয়ে নিয়মিত যোগাযোগ করছি আমি আশা করি যে একদিন আমি বাংলা ভাষার কথা বলতে লিখতে পারব একজন মাতৃ ভাষাভাষী হয়ে উঠতে পারব এবং সেদিন আমার কোনো অসুবিধা হবে না এর মাধ্যমে আমি কবিতা গল্প সমস্ত কিছু লিখতেও পারব পড়তেও পারব জানতেও পারব